ছোট থেকেই আমাদের বিদ্যালয় বিভিন্ন ধরণের প্রকল্পের কাজ আমাদেরকে করানো হত তার মধ্যে একটি ছিল মাটির তৈরি প্রকল্প আমরা মাটির বিভিন্ন ধরণের মূর্তি তৈরি করতাম যা আমাদের বাংলার এক ঐতিহ্যবাহী ঘটনা আমরা এই মাটির মূর্তি ছোট থেকেই তৈরি করতাম এবং আমাদের এখানে দুর্গাপুজোর সময় দুর্গাপূজার মহোৎসব সেই দুর্গাপুজোর সময় আমরা কিছু মূর্তি স্থাপন করেছিলাম যা আমাদের গ্রামের মানুষ এবং যারা মাতৃ দর্শনে এসেছিলেন তাদের সবার মধ্যে এক চমকপ্রদ প্রভাব ফেলেছিল সেই অভিজ্ঞতা আমার আজও মনে আছে এবং যা আমাকে আরও দিনদিন আনন্দিত করে যে আমরা আরও নতুন নিত্য নতুন প্রকল্প আমাদের এই বিভিন্ন পূজা মাধ্যমে বা পূজা অনুষ্ঠানে আমরা তৈরি করতে পারি তার জন্য আমাদেরকে অনেকরকমভাবে অনেকে সাহায্য করেছেন এবং সেই অভিজ্ঞতা আমার কাছে অনেক চমকপ্রভ এবং আনন্দদায়ক